হ্যাঁ বলুন কে বলছেন কি শুনতে পারলাম না ভালো করে বলুন হ্যাঁ অঙ্কনা জুয়েলারি থেকেই বলছি বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন নতুন কালেকশান এনেছি হ্যাঁ পুজোর হ্যাঁ পাওয়া যাব হ্যাঁ এখন পোড়ামাটির পাঠাতে পারবো পোড়ামাটির জুয়েলারিও নিয়ে এসছি আপনি চাইলে নিতে পারেন প্রাইস পোড়ামাটির জুয়েলারি প্রাইস খুব কম আর একটা অফারও আমি দিচ্ছি এখন দুটো নিলে তার সাথে একটা ফ্রি পোড়ামাটির জুয়েলারি কানের প্লাস গলার সেট তোমার দেড়শো টাকা করে পড়বে আর দুটো নিলে একটা ফ্রি পাবে মানে তিনশো টাকার নিলে একটা ফ্রি পাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি কি আপনার এটায় হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ মেটালের কালেকশনই আছে গোল্ডের গোল্ডের কালেকশন আছে গোল্ডেনের কালারের কালেকশন আছে নতুন নতুন ঝুমকোও এনেছি শাড়ির সাথে পরার জন্য চুড়ি আছে হ্যাঁ ওগুলোও আছে ওগুলো প্রাইস একটু বেশিই পড়বে দুশো পঞ্চাশ টাকা করে পড়বে বিভিন্ন কালারের আপনি পেয়ে যাবেন যেরকম কালারের হ্যাঁ শাড়ির ছবি পাঠান আমি ওদের ম্যাচিংয়ে আম আমি আপনাকে মানে জুয়েলারিগুলোও পাঠাবো কিনে কিনে থ্যাঙ্ক ইউ